আমি আবহাওয়ার সঙ্গে যে চাষগুলো করবো সেগুলো হল শীতকালে আমার কাছে প্রধান চাষ থাকবে গমের চাষ এবং শীতকালে অনেক শাকসবজির চাষ করবো বাঁধাকপি ফুলকপি টমেটো ক্যাপসিকাম বিনস এগুলো প্রচুর পরিমাণে শীতকালে চাষ হয় গরমকালে চাষ হল আপনার যেটা ধান ধানের চাষ করতে পারি শাক পাট শাক ইয়ে শাক সবরকম শাকে করতে পারি পটল করতে পারি এগুলোও থাকবে আর এইসব চাষেদের জন্য কীটপতঙ্গর যে যাতে আমার চাষে কোনও রকমভাবে তার ক্ষতিকারক না হয় তার জন্য প্রথম হচ্ছে রাসায়নিক পোয়োগ আর জৈবিক সার আমি প্রয়োগ করতে পারি নিজস্ব যদি চাষ থাকে তো জৈবিক সার প্রথমমত আমার অপশন থাকবে যে আমি জৈবিক সার নে ওর মধ্যে প্রয়োগ করলে যাতে ওর কম কীটপতঙ্গ ওখানে এফেক্ট করে আর রাসায়নিক তো আমাদের বাজারে অনেক রাসায়নিক এখন পাওয়া যাচ্ছে রাসায়নিক পাওয়া দিয়েও কীটপতঙ্গ দূর রাখা যায় গরমকালের আপনার সবজির সংখ্যা অনেক কম থাকে গরমকালে কারণ জলের অভাবটা পাওয়া যায় ধানের চাষটাও করা যেতে পারে গরমকালে আর সবজির মধ্যে হল আপনার উচ্ছে শাক টাক আপনি করতে পারেন কিন্তু শীতকালে আপনি ভালোই চাষ করতে পারেন শীতকালে সমস্ত রকম সবজি আর গম এসবগুলো আপনার ভালো চাষের উপযোগী হতে পারে আর কীটপতঙ্গ তো আপনাকে প্রথমেই বললাম কীটপতঙ্গ হিসাবে রাসায়নিক প্রয়োগ জৈবিক সার প্রয়োগ আর নানা ধরণের আপনি মাটির সঙ্গে মিশিয়ে জৈবিক সার আর কি রাসায়নিক সার স্প্রে এসব দিয়ে জলের স্প্রে করে এসব দিয়ে আপনি আপনার শস্যকে দূর রাখতে পারে গরমকালে সর্ষেও আপনি কিছুটা চাষ করতে পারেন ফসলকে নিজের ইয়ের মধ্যে সামিল করতে পারে তাই আমাদের গরমকালের থেকে শীতকালের পুরো ফসলটাই অনেকদিকে আমাদের বেনিফিট হিসাবে হতে পারে